সার্ফিং আমার জীবনে কীভাবে প্রভাবিত করেছে বা আমাকে পরিবর্তন করেছে সেটা হয়তো আমি না সেটা ব্যবহার করলে বা সেটা আমি না চাপলে আমি নিজেও জানতে পারতাম না যে সার্ফিং জিনিসটা কী এটা আমার জীবনকে হয়তো সেই ঝড়ের গতিতে নিয়ে যাওয়ার মতো আমাকেও সেই যেমন সেইভাবে নিয়ে গেছে আমি যখন সেটার মধ্যে চেপেছিলাম বা চালিয়েছিলাম সে জিনিসটা আমাকে সত্যি আমার যেন মনে হচ্ছিলো পৃথিবীর আমি সবচেয়ে বড়ো কিছু জিনিস সবচেয়ে বড়ো চাওয়া আমি জীবনে পেয়ে গেছি এটা আমাকে এতোটাই প্রভাবিত বা অনুপ্রাণিত করেছে আমি বলে বা লিখে বোঝাতে হয়তো পারবো না